আপনি কি কাল্পনিক বা বাস্তব নিয়ে লিখতে পছন্দ করেন হ্যাঁ আমি হচ্ছে কাল্পনিক নয় বাস্তব নিয়ে লিখতে পছন্দ করি কারণ কাল্পনিক শুধু হচ্ছে কল্পনা মাত্র তাই জন্য আমি বাস্তবটাই বেশি পছন্দ করি বাস্তব নিয়ে লিখতে পছন্দ করি এবং কেন করি কারণ বাস্তবটাই সত্যি বাস্তবটাই সত্য বলে প্রমাণিত হয় বাস্তবটা সবাইকে আমি তুলে ধরতে চাই এই করে আমি লিখতে খুবই পছন্দ করি আপনার প্রিয় লেখক কে আমার প্রিয় লেখক হল রবিন্দ্রনাথ ঠাকুর এবং আপনি তাদের কাছে তাদের কাছ থেকে কি শিখেছেন আমি রবিন্দ্রনাথের কাছ থেকে অনেক কিছু শিখেছি কারণ রবিন্দ্রনাথ ঠাকুর জীবন মানে কি শিখিয়েছেন মৃত্যু মানে কি শিখিয়েছেন এইরকম নানান ধরনের অনেক কিছু শিখেছি এবং রবিন্দ্রনাথ ঠাকুর মৃত্যুশয্যায় গিয়ে একটি কবিতা লিখেছিলেন সেই কবিতা থেকে অনেক কিছু শেখা যায় জীবন মানে কি মৃত্যু মানে কি সবরকম মৃত্যু একটা হল খুবই আশ্চর্য জিনিস নয় মৃত্যু খুবই সাধারণ জন্ম হয় মানে মৃত্যু হবে এরকম জীবন জীবন নিয়ে জীবন কি এইসব নিয়ে রবিন্দ্রনাথের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি রবিন্দ্রনাথ ঠাকুর এরকম গল্প অনেকেই লিখেছেন যা থেকে শিক্ষা বা জ্ঞান অর্জন করা যায় এইরকম রবিন্দ্রনাথ ঠাকুর অনেকই কবিতা এবং গল্প লিখেছেন তা দেখে আমি খুবই গর্বিত শিক্ষিত হয়েছি